আমরা বাংলা ভাষাই ব্যবহার করি কারণ আমরা বাংলা গ্রামের দিকে বাংলা ভাষাটাই বেশি ব্যবহার করে কারণ সবাই বাংলাটাই বোঝে আর ব্যবসার দিক থেকে বলতে গেলে আম বাংলাটাই ব্যবহার করতে হয় কারণ সবাই বাংলাটা বোঝে আর আমরা যদি অন্যান্য ভাষা ব্যবহার করি তাহলে সবাই বুঝতে পারে না বাংলা অন্য ভাষাগুলো তার জন্য ব্যবসাই ঠিক সুবিধা হয় না বাংলায় না বললে বুঝতেও পারে নি সেক্ষেত্রে ব্যবসার আমাদের ক্ষতি হয় তার জন্য আমাদের বাংলা ভাষাটাই ব্যবহার করতে হয়